ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রেও বাংলা ভাষাটা বিশেষ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে আমাদের বর্তমান দিনের যে ভারতবর্ষের সংবিধানে যে বাইশটি ভাষা স্বীকৃতি পেয়েছে তার মধ্যে বর্তমানে বাংলা ভাষা আমাদের স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা স্বীকৃতির ফলে কী দেখা যাচ্ছে না বাংলাতে মানুষ কথাবার্তা বলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যের মধ্যে সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে আর বাংলা ভাষাতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ধরনের যে বর্ণনামূলক কবিতা লিখে গেছেন সেই কবিতার মাধ্যমেও আমরা বাংলা ভাষা পড়ে বুঝতে পারি সে এলাকার মানুষজনের কার্যকলাপ সেখানকার জীবনযাত্রার মান মানুষের কী খাদ্যাভাস সমস্ত কিছু আমরা জানতে পারি এই বাংলা ভাষার মাধ্যমে বাংলা ভাষা যার জন্য আমরা পালন করি বিশেষ করে একুশে ফেব্রুয়ারির দিনটি আমরা ভাষা দিবস পালন করছি বর্তমানে তা বাংলা ভাষাতে কথাবার্তা বলার ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে আমরা যদি আজ আমরা যদি মনে করি পশ্চিম বাংলার থেকে বাংলাদেশে যাব বাংলাদেশে সেখানে বাংলাতে কথা বলে অনেকেই আছেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের একটা যোগাযোগ সুন্দর গড়ে উঠবে যদিও দেশটা আলাদা প্রতিবেশী দেশ কিন্তু ওই একটা রাজ্য পশ্চিমবংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ অথচ একটা সুবিশাল দেশ ভারত মানে বাংলাদেশ সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে যদি বাংলা ভাষা না জানা থাকত তাহলে দুটো মানে ওই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কন্ট্যাক্ট বা যোগাযোগ হতো না ভালোভাবে যদি না বাংলা ভাষা আমরা বুঝতে পারতাম জানতে পারতাম